পশ্চিমবঙ্গের প্রধান ক্রীড়াদলগুলির মধ্যে ক্রিকেটকে বেশি করেই প্রাধান্য দেওয়া হয় এবং ফুটবলকেও কারণ এখানে ছোট থেকে বড় প্রত্যেকেই ক্রিকেট খেলা দেখতে এবং খেলা খেলতেও খুব পছন্দ করে আমাদের এখানে ক্রিকেটের জন্য আলাদা আলাদা দল রয়েছে তারা দুই দলের মধ্যে প্রায়শই কিন্তু ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন জায়গা থেকে দলও আসে এখানে ক্রিকেট খেলার জন্য বছরে দু থেকে তিনবার কিন্তু ক্রিকেট খেলার একটা আয়োজন করা হয় দেশের বাইরেও ক্রিকেট খেলার জন্য মানুষ সুযোগ পায় এবং তারা যায় খেলতেও যায় এবং অনেক জায়গা থেকে অনেক ট্রফি কিন্তু তারা জিতে এনেছে যার ফলে ক্রিকেট খেলার প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে এবং ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু ক্রিকেট খেলতেও খুব পছন্দ করে এছাড়াও এখানে আরও একটি খেলার প্রতিও খুব আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে ফুটবল খেলা কারণ ফুটবলের জন্য আলাদা কোচ রয়েছেন এবং তিনি যত্ন সহকারে ছেলে মেয়েদের ছোট থেকে বড় প্রত্যেককেই ফুটবল খেলিয়ে থাকেন এবং এখানে ফুটবল খেলার জন্য দলও রয়েছে বছরে দু থেকে তিনবার ফুটবল খেলারও আয়োজন করা হয় এবং বিভিন্ন দেশের বাইরে থেকেও বা দেশ থেকেও জায়গা থেকে মানুষ আসেন দল আসে তারা খেলার জন্য খেলাতে কিন্তু বিভিন্ন রকম ট্রফি এবং পুরস্কার থাকে যার ফলে খেলার প্রতি একটা আলাদা আকর্ষণ বা তৈরিও হয় এ যেমন শীতকালে এখানকার মানুষেরা বা বাচ্চারা প্রত্যেকে টেনিস ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন তারা রাত্রিবেলা লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টনের তৈরি করেন এবং সেখানে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খেলেন ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার প্রচলনটাও রয়েছে কিন্তু ক্রিকেট ফুটবলের মতন অতটা না হলেও ব্যাডমিন্টন খেলাও আমাদের এখানে চালু আছে